ইতিহাসের ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি যে বহু আচার অনুষ্ঠান ছিলো যেগুলো সমাজের খুবই একটা খারাপ দিক ছিলো যেগুলো সমাজ সমাজকর্মীদের দ্বারা বিলুপ্ত হয়েছে যেমন যেমন সতীদাহ প্রথা সেটা সত্যিই খুবই লজ্জাকর একটা জিনিস ছিলো বা ছোটো ছোটো বাচ্চাদের সাথে ছোটো ছোটো বাচ্চা মেয়েদের সাথে তার বাবার বয়সী বা দাদুর বয়সী কোনো পুরুষের সাথে বিয়ে দেওয়া এবং ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি যে কীভাবে মেয়েদেরকে বা মহিলাদেরকে অপমান করা হতো বা নারীদেরকে অপমান করা হতো বা সতীদাহর মতোন যে প্রথাগুলো ছিলো তারপরে বর্ণভিত্তিক বৈষম্য ছিলো তাদের ছোটোবেলায় একটা নির্দিষ্ট বয়সের পরে বিয়ে দিতে হবে সমাজে কারোর সামনে মুখ দেখাতে পারবে না তারা পড়াশুনো করতে পারবে না এই যে নিয়মগুলো ছিলো এগুলো সত্যিই খুব খারাপ ছিলো এবং তার থেকে যে আজকে আমরা মুক্ত হতে পেরেছি সবটা হয়তো পারিনি তবুও অনেক কিছুটা আমরা মুক্ত হতে পেরেছি